আমি অনলাইন শপিং অ্যাপে একটি তিন ফুট সাইজের ডাস্টবিন অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি যখন যখন ডাস্টবিনটি আসে ডেলিভারির পর আমি ডাস্টবিনটি যখন হাতে পাই তখন দেখি সেটি মাত্র এক ইঞ্চি দশ এক সেটি মাত্র এক ফুট পাঁচ ইঞ্চি এটি খুব একটি খারাপ প্রোডাক্ট আমার খুবই খারাপ লেগেছে এই প্রোডাক্টটিতে আমি প্রোডাক্টটি খুবই খারাপ আমি প্রোডাক্টটি একবারই ব্যবহার করতে পারছি না আর যদিও সেটার মানও খুব ভালো নয় প্রোডাক্টটির মান খুবই খারাপ ব্যবহার গ্রহণযোগ্য নয় একদমই দামের তুলনায় প্রোডাক্টটি খুবই খারাপ হয়েছে আমি তাই এই প্রোডাক্টটি প্রোডাক্টি সম্বন্ধে বিশেষ অভিযোগ জানাচ্ছি এই প্রোডাক্টটি খুবই খারাপ এই প্রোডাক্ট সম্পর্কে এই অনলাইন শপিং অ্যাপ শপিং অ্যাপের কর্তিপক্ষের কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমার মনে হয়